হ্যাঁ বলছি বলুন আচ্ছা তা আপনার কতোজন লোক হবে আচ্ছা ঠিক আছে আপনি কী কী খাবার চান চাইনিস ইন্ডিয়ান না কান্টিনেন্টাল আচ্ছা ঠিক আছে হয়ে যাবে বলুন আপনি চাইনিসের মধ্যে কী কী মেনু চান

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে আপনার যা মেনু আছে অনেকটাই তো ছশো করে প্লেট পড়বে পার প্লেট হ্যাঁ অনেকটাই তো মেনু আছে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আমি পাঁচশো কুড়ি করে দিচ্ছি আপনারও হলো আমারও নয় হলো আপনি নাহয় এর মধ্যে অনলাইনে অ্যাডভান্সটা করে দেবেন আর তারপরে না আর ক্যাশ এসে দিয়ে যাবেন অর্ডারটার

ঠিক আছে তাহলে আপনার ঠিকানাটা পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাখুন